আমরা একবার আমি একবার ভ্রমণ করতে বেরিয়েছিলাম পরিবারের সাথে আমরা ভ্রমণ করতে তারকেশ্বরে গিয়েছিলাম আর সেখানে যেতে প্রথমে আমরা টোটো নিয়ে ছে টোটোও নিয়েছিলাম তারপরে টোটো থেকে নেবে কিছুটা পথ হেঁটে গিয়ে আমরা আমরা গঙ্গায় গিয়ে চান করে সেখান থেকে ঘট কিনে ঘট কিনে বাঁকা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে সত্যে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমার কালী বাড়িতে সেখানে কালী বাড়িতে নানা রকমের নানা রকমের খাওয়ার পাওয়া যায় নানা রকমের দোকান নানা রকমের খাওয়ার নানা রকমের খ খেলা হচ্ছিল এবং মা কালীর দর্শন দর্শন করেছিলাম সেই বিশাল বড়ো মন্দির মায়ের মায়ের পায়ে সেগুলিয়ে বাঁধা আছে মাকে দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেস্বরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে ছত্রিশ মাইল হেঁটে আমরা তারকে স্বরে এসে পৌঁছালাম তারকেস্বরে এসে আমরা বাঁক থুয়ে ওখান থেকে ঘট নিয়ে ঘট নিয়ে দুধ পুকুরে চান দুধ পকড়ে চান করলাম চান করে ওখান থেকে তারা বাবার মন্দিরের দিকে যে রওনা রাম মন্দিরের দিকে গিয়ে এ সেখানে পশুর লাইন ওখানে দাঁড়িয়ে আমরা বাবার মাথায় জল ঢেলে আসা জল ঢেলে আসলাম ওখানে জল ধরে আসলাম এসে আমাদের এসে আমরা ঘো আমরা রাস মন্দিরে গে রাস মন্দিরে গেলাম সেখানে নানা রকমের পুরোহিত মশাই নানা রকমের সন্ন্যাসীরা থাকে সেখানে সেখানকার রাজবাড়িতে থাকে রাজ পুরোহিত সেখানে আসে ঝামরে গোপাল হামড়ে গোপাল হামড়ে গোপালকে আমরা সবাই কোলের নিলাম নিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা নানান দোকান নানান নানান রঙের খেলনা নানা রকমের জিনিস দেখতে থাকলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বেরিয়ে পড়লাম পড়লাম ওখানে নানা রকমের আচার সেই আচার আচার আমরা সবাই একসাথে পরিবারের সাথে মিলে আচার আচার খেয়ে আচার খেলাম ওখানে ফুল বাগান ছিলো ফুল বাগানে আমরা সবাই থা থাকতাম এবং ফুল বাগানের পাশে ছিলো দুধ পুকুর দুধ পুকুরে নানা রকমের মাছ পাওয়া যেত সন্ন্যাসিরা দুধ পুকুরে জাল ফেলে এ মাস তুলে সেখানকার সন্না সেখানকার সন্ন্যাসীদের সন্ন্যাসীরা খাওয়া সবাইকে খাওয়া খাওয়াতো এবং সেই দুধ পুকুর সেই দুধ পুকুরে এর গভীর দুধ পুকুরের মাঝখানে কেউ যেতে পারতো না সেখানে গেলে আর কেউ সেখানে যাওয়ার নিষেধচ্ছিলো ওখান থেকে আমরা বে ওখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে এলাম সন্ধ্যায় আর সন্ধ্যায় রাজ পুরোহিত এলো রাজ পুরোহিত এলো বাবাকে বাবাকে চ্যা হ চান করাবার জন্য চান করাবার জন্য ওখানে আরতি হল নানা রকমের পুজো পুজো হলো ওখান থেকে বেরিয়ে আমরা আমরা সবাই নানান জায়গায় নানান প্রজাতির জিনিস দেখে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম এভাবেই কয়েক দিন কেটে গেল তারপর আমরা ওখানে তারকেস্বর থেকে বেরিয়ে বেরিয়ে আমরা দার্জিলিংয়ের দার্জিলিংয়ের বিষয়ে রওনা দিলাম অচেনা অজানাকে চেনা অজানাকে জানার ইচ্ছে বা চেষ্টা আমাদের সহজাত বৈশিষ্ট্য আমরা সকলেই পিসির বাড়ি মাসির বাড়ি অথবা যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গিয়েছি কিন্তু দূরের কোনো ভ্রমণ আমাদের সকলের কাছে অনেক দিনের আশা আকাঙ্খা তাই আমরা সকলেই চাই দূরের কোনো ভ্রমণে যেতে এবং সেখানে গিয়ে আমরা আনন্দ ও সেই জায়গাটিকে উপভোগ করতে চাই ষোলোই এপ্রিল দু হাজার তেইশ তারিখে দার্জিলিং ভ্রমণের জন্য বাবা মার সাথে বেরিয়ে পড়লাম প্রথমেই ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি এলাম সেখান থেকে ন্যারো গেজ ট্রেনে চাপলাম পাহাড়ি পথে ট্রেন চললো এঁকেমেকে মেঘলা আকাশ খুব ঠান্ডা বোধ হতে লাগলো বিকাল পাঁচটায় দার্জিলিংয়ে এসে পৌঁছালাম দার্জিলিং এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সকলের মন আনন্দে ভরে গিয়েছিলো ও তার সাথে আমাদের চোখ জুড়িয়ে গিয়েছিলো প্রথম দিনে দার্জিলিং দার্জিলিংয়ের প্রাকৃতিক দিশ্য অপূর্ব এখানকার বাড়ি ঘরগুনো সাজানো ছবির মতো সুন্দর দেখায় এই কুয়াশা তো একটু পরেই রোদ আবার কুয়াশা বিচিত্র আবহাওয়া এখানকার রাজভবনটি সুন্দর এছাড়া আছে মিউজিয়াম বটি বটানিক্যাল গার্ডেন কাঞ্চনজার বুকে সূর্যোদয় দেখা এক ভাগ্যের ব্যাপার পৃথিবীতে যে এত সুন্দর কিছু আছে চোখের না দেখলে বিশ্বাস করা কঠিন কত আ কত বিচিত্র রঙের পাহাড় ম্যালের দিশ্য ও তুলনা হয় না ম্যালের ঘোড়ায় চড়লাম একটু ভয় পেলাম ঠিক ওই কিন্তু এ এক বিচিত্র অভিজ্ঞতা দ্বিতীয় দিন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ব্রিটিশ আমলে চা বাগানে দেখতে গেলাম কি সুনিপুণ দক্ষতার সঙ্গে পাহাড়ের গায়ে ধাপ কেটে এখানকার আদিবাসীরা চা চাষ করে থাকেন তা আমাদের সকলের সকলকে অবাক করে দিলো দার্জিলিংয়ের এই চা আর চা আর অতুলনীয় স্বাদ ও গন্ধের কারণে ভারতবর্ষ তো বটেই ভারতের বাইরে ও বিশেষ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে দার্জিলিংয়ে সবচেয়ে ভালো লেগেছিলো এখানকার তৈরি মোমো এবং পাস্তা এখানকার স্থানীয় বন মোরগের মাংসের স্বাদ এক কথায় অতুলনীয় উপসংখ্যায় এইভাবেই কয়েক দিন প্রাকৃতিক কোলে কাটিয়ে আমরা নিজেদের জীবনে ফিরে আসলাম ফিরে আসার জন্য আমরা আকাশপথকে বেছে নিয়েছি ই যার অভিজ্ঞতা ছিলো অতুলনীয় এই ভ্রমণে আমি অনুভব করতে পারলাম দার্জিলিংকে দেওয়া পাহাড়ের রানী উপাধি মোটেই অতোর অসযুক্ত নয় ওখান অসহযুক্ত নয়